আচ্ছা আমি তো আমার গন্তব্যস্থল চলে এসছি আমি আপনার কাছে যে ক্যাবটা বুক করেছিলাম সেটার জন্য ধরুন আসশো যে একশো টাকাটা হয়েছে তো সেটা তো আমার কাছে এখন ক্যাশ নাই তো আপনার কাছে অনলাইনে কোনো পেমেন্ট মেথড আছে অর্থাৎ ইউপিআই জি পে ফোন পে বাও বা পেটিএম পে জ্যাপ এরকম অ্যাপের কোনো কি আছে ইউপিআই যে আপনি আপনাকে অনলাইনে টাকা প্রমাণ পে মানে টাকা পেমেন্ট করতে পারবো সেটার জন্য কারণ আমার কাছে এখন তো ক্যাশ নেই যদি থাকেন তো সেটা একটু দিন আমি তার মাধ্যমে পেমেন্টটা করবো